টিভি ইন্টারনেট এমনই একটা জিনিস সবার অবসর সময়ের সঙ্গী এবং এটা থেকেই মানুষের অবসর সময়গুলোর মানে সময় পাস হয় এবং বয়স্কদের ক্ষেত্রে অনেক বিনোদন আছে যেগুলো তাদের তাদের দেখে তাদের সময়টা চলে যায় সেই কারণেই তাদের এটা কী বলবো টাইম টাইম পাস করার মানে খুব ভালো জিনিস এবং যেমন দেশ বিদেশের সমস্ত খবর বলুন নতুন নতুন বিনোদন অনেক রকম মানে যেম মানে ডাক্তারি প্রযুক্তি অনেক কিছুই আছে যেগুলো তাদের দেখে সময়টা পাস হয়ে যায় সেটা খালি বয়স্কদের বলেই নয় সবার ক্ষেত্রেই তাই এখন ইন্টারনেট এমনই একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে যেটা সবার ক্ষেত্রেই টাইম পাস করার বিষয় মানে খুব ভালো জিনিস মানুষের মন ভালো থাকে কিংবা সময় পাস হয়ে যায় যার কারণেই মানুষ এটাকে খুব ভালোভাবে নেয় কিংবা নিচ্ছে